ব্যক্তিগত মতে আমি যে খেলা খেলেছি আমার প্রিয় খেলা হল ফুটবল তো আমার কাছে ফুটবল খেলাটা একটা কঠিন বা টাফ খেলা হিসেবে আমি মনে করি কেননা ফুটবল খেলা খেলতে গেলে নিজের ভিতরে কনফিডেন্স দরকার হয় শক্তি দরকার হয় বুদ্ধি দরকার হয় বিচক্ষণ ক্ষমতা দরকার হয় পায়ের কাজ তৈরি করতে হয় শরীরকে শক্ত সমর্থ্য তৈরি করতে হয় ফুটবল খেলা যেমন গায়ের জোরের খেলা তেমন বুদ্ধিরও খেলা ফুটবল খেলা এমনই একটি খেলা যে খেলা খেলতে গেলে যথেষ্ট পরিমাণ শরীরের শক্তি প্রয়োগ করতে হয় ফুটবল খেলা খেলতে গেলে অনেক অনেক মানুষের হাত পা কলারবোন বা শরীরের অন্যান্য জায়গায় আঘাল লাগতে পারে বা ভেঙে যেতে পারে সে ক্ষেত্রে এইখানে ফুটবল খেলাটাকে আমি খুব কঠিন খেলা হিসেবে মনে করি এই খেলা আমি নিজেই পরিচালনা করেছি আমার আমি বিচক্ষণ আমি তীক্ষ্ণভাবে দেখেছি বা আমি নিজেই একজন নিজেই খেলা করে আমি বুঝেছি যে ফুটবল খেলা সত্যিই খুব টাফ খেলা এগারো দুগুণে বাইশটা প্লেয়ার থাকে তো এই বাইশটা প্লেয়ারের বাইশ জনের ক্ষমতা হয়তো একই নয় কিন্তু ফুটবল খেলার মাঠে বাইশ জনের দুটো দলের এগারো জন করে বাইশ জনের বাইশ জন প্লেয়ারের ক্ষমতা সমকক্ষতা না হলে ফুটবল খেলা যায় না তো আমার বিচক্ষণ ভাবে আমি ফুটবল খেলাটাকে খুব হতাশাজনক বা কঠিন বলে মনে করছি থ্যাংক ইউ